আমার বাড়িতে কেউ যদি আসে তাহলে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে দীঘায় আমার সমুদ্রটা ভালো লাগে তাহলে দীঘায় গিয়ে আমরা সবাই মিলে একসাথে স্নান করা বা সূর্য ওঠা বা একসাথে ইনজয় করাটাকেই আমার সবথেকে ভালো জলপ্রদান মনে হয় যে এটাই ভালো